বিভিন্ন ঋতুর উপর ভিত্তি করে আমি উদ্ভিদের জন্য যা সতর্কতা অবলম্বন করি যেমন আমাদের আলু জমিতে যখন আমাদের খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন আমরা আগে থেকে জলনিকাশি করে রাখি বা নালা করে রাখি সে নদীতে যাতে সে জমির জলগুলি বেশি পরিমাণে হলে যাতে ফসল নষ্ট না হয়ে যায় সেই জন্য জলনিকাশি করে আমরা নদীতে জলটা পাঠিয়ে দিই এবং যেমন আলুতে আছে ধসা লেদা পোকা সেই জমি আলু গাছে যদি ধসা বা লেদা পোকা লেগে যায় সে আলু হবে না বা গাছ নষ্ট করে দেবে গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে আলু কিছুতেই হবে না ছোট ছোট আলু হয়ে রয়ে যাবে তাতে অনেক লস হবে সেই জন্য আমরা সেই ধসা হলে ধসার যে ওষুধ পাওয়া যায় সে ওষুধ আমরা দোকান থেকে কিনে এনে স্প্রে করে দিই এবং লেদা পোকারও ওষুধ আমরা কিনে এনে ড্রামে করে স্প্রে করে দেওয়ার ফলে লেদা পোকা আর ধসা লাগবে না সে এবং আরো যখন আমাদের আম গাছ আছে একটি বাড়িতে এবং আমাদের একটি জমিতে আম বাগান আছে সেই আম বাগানে যখন আমাদের বকুল আসে কিছু শিশিরের কারণে বা শীতের কারণে সে বকুলগুলি ঝরে যায় সে বকুল ঝরে যাওয়ার ফলে কিছু ওষুধ পাওয়া যায় যাতে বকুল আর তারপরে যত ঝরেছে তারপরে যাতে যে বকুলগুলি টিকে আছে আর ঝরবে না এবং ঝরে গেলে তো আর আম হবে না সেই জন্য আমরা সেই আম গাছেতে স্প্রে করে সে ওষুধ ছড়িয়ে দিই যাতে না আর সে বকুলগুলি ঝরে যায় এবং যেমন ফুল গাছ ফুল গাছে যখন ফুল ঝরে যায় তখন ড্রামে করে ওষুধ স্প্রে করে দিই যাতে না ফুল নষ্ট হয়ে যায় এইভাবে আমি সতর্কতা অবলম্বন করি